নমস্কার ম্যাম আপনি তানিয়া ম্যাম বলছেন তো আচ্ছা ম্যাম আপনি ফটো তোলেন তো আচ্ছা আমাদের কলেজের আবেদনের জন্য অতিরিক্ত মানে অনেকগুলি পাসপোর্ট সাইজের ছবি আর তার সঙ্গে অ্যাড প্রিন্ট করতে হবে আপনি কি এগুলো করতে পারবেন আচ্ছা এগুলো করতে কত করে নেন এক পিস ফটোতে কত করে নেন এগুলো প্রিন্ট করে ছবি তুলে বার করে দেবেন তাই তো পাসপোর্ট সাইজের ফটো চাই কিন্তু

আচ্ছা আমাদের কিন্তু কলেজে তো অনেক লোক অনেকগুলোই লাগবে একসঙ্গে তো ধরুন একটা দুটো তিনটে না আপনি এক কাজ করবেন আপনি একদিন বরঞ্চ আসতে আসতে হবে আপনাকে এসে আমাদের সঙ্গে একটু দেখা করে যেতে হবে আর নাহলে আপনি কোথায় আছেন আমাদেরকে সেটা একটু বলুন আপনার সঙ্গে গেলে কীভাবে দেখা পাবো আচ্ছা আচ্ছা আসলে ম্যাম আমরা কলেজে আবেদন করবো আর কি কলেজে ভর্তি হবো এবারে পাসপোর্ট সাইজের ফটো চাই আর তার সঙ্গে অ্যাড প্রিন্ট করে বার করে দিতে হবে আমরা তো ঠিকঠিক জানি না এখানে ভাড়ায় এসে আছি এবারে আপনার নাম্বারটা বললো অনেকেই যে দেখুন ওখান থেকে পাওয়া যায় বা ওখান থেকে করুন সেই ভেবে হচ্ছে আমি করছি আর কি ঠিক আছে ম্যাডাম তাহলে আপনার সঙ্গে কখন গেলে দেখা পাবো আমরা কিন্তু একসঙ্গে একজন না অনেকজনই যাবো আপনার দোকানটা কোথায় আচ্ছা ঠিক আছে তাইলে কলেজ গিয়ে আপনাকে ফোন করলেও আমরা পেয়ে যাবো ঠিক আছে ম্যাডাম তাহলে হচ্ছে আমরা যাচ্ছি যেয়ে আপনাকে কল করছি আমাদের পাসপোর্ট সাইজের ফটো চাই এবং প্রিন্ট আউট চাই ঠিক আছে থ্যাঙ্ক ইউ ম্যাম